আমি সাধারণত খরিদ্দারের পছন্দ মতো রং নির্বাচন করি তারা যখন আমাকে রঙের মিশ্রণ করতে বলে তখন রং নির্বাচন করতে সাহায্য করি যেমন কালোর সঙ্গে সাদা লালের সঙ্গে হলুদ ইত্যাদি এছাড়া বিভিন্ন কালারের স্কোয়ার শেপ কম্বিনেশন সাজেস্ট করে থাকি এছাড়া প্রাকৃতিক সৌন্দর্য যেমন লতাপাতা ফুল বিভিন্ন কালারের সংমিশ্রণের ডিজাইন করে থাকি আমি সব সময় ভালো কোম্পানির পছন্দ মতো রঙের প্যালেট নির্বাচন করে থাকি আমার প্রিয় রং ব্লু সবুজ হলুদ ও সাদা কারণ এর সংমিশ্রণে অন্যান্য রং তৈরি হয়